রান্না করার জন্য আমার পিয়ো রান্না হলো মুরগীর মাংস তো এটা আমি নিজে করতেও পারি এবং আমার খেতেও খুব ভালো লাগে এবং আমি ছাড়া আমার বাড়ির সবাইও ভালোবাসে এবার কোনো কোনো ক্ষেত্রে হয় যে হয়তো আমি একাই ভালোবাসি এই জিনিসটা বা বাড়ির কেউ ভালোবাসে না সেরকম নয় মানে এটা সবাই পছন্দ করে সেই কারণে আমিও এটা বানাতে পছন্দ করি তো এটার জন্য সব আগে মাংসটা ধুয়ে তাতে পিয়াঁজ আদা রসুন বাটা সব আগে থেকে মিক্স করে মিশিয়ে রেখে দিই কিছুক্ষণ দু এক ঘন্টা মতো তো তারপর তেল দিয়ে কড়াইয়ে তেল দিয়ে সেটাকে নেড়ে নিয়ে রান্না করে নিলে হয়ে যায় এবং এছাড়াও ফ্রায়েড রাইস ভালো লাগে সেটাও আমি বানাতে পারি নিজেই কারণ ওটা ঠিক মাংসের সাথে তো ওটাও ভালোই লাগে খেতে সেই কারণে ওটাও বানানো বানাতে পারি এবং বানাইও মাঝে মাঝে সবাইও পছন্দ করে